আমি পুরুলিয়া স্টেশন পাড়া থেকে লাকদা যাবার জন্য আপনাদের এজেন্সি থেকে একটি ক্যাব বুক করতে চাই রাস্তায় যদি ট্রাফিকের খুব সমস্যা হয় তাহলে কি ড্রাইভার আমাকে কোন ফাকা রাস্তা দিয়ে গন্তব্যে পৌঁছে দেবেন